হ্যালো স্যার নমস্কার স্যার আমি অভিজিত দে বলছিলাম আমি শুনছিলাম আগামীকাল কলকাতায় একটা ক্রিকেট ম্যাচ আছে তো আপনি যদি সেই সম্পর্কে কিছু একটু বিস্তারিত বলেন আর কীভাবে কোথায় যাওয়া যাবে না যাবে তো সেটা বললে খুব ভালো হয় স্যার বলছিলাম আপনি তো আমার নিয়ে বলছেন তো আমাদের টিমে কে কে খেলবে স্যার টিমে তো ধরুন অনেকগুলো পার্টি আছে আর সবার পারফর্মেন্স স্যার অত ভালো নয় তো টিমের ক্যাপ্টেন অনুযায়ী স্যার আমারও তো কিছু দায়িত্ব হয় তো আমি কোন কোন পার্টিদেরকে খেলাবো পারফর্মেন্স কি করবো আর ট্রেনিং কি করে নেবো সেই বিষয়ে যদি আপনি কিছু বলেন বা আপনি যদি এসে আমাদেরকে ট্রেনিং দিতে পারেন তো সেটাও খুব ভালো হয় সেই বিষয়ে যদি আপনি কিছু একটু বলে দেন আমাদেরকে

স্যার বলছিলাম আমাদের তো ইডেনের গার্ডেনে বললেন ম্যাচটা আছে তো ওইটা ম্যাচটা কটা থেকে আছে বা কটা টিম ওইখানে মানে পার্টিসিপেন্ট করবে কটা টিম যোগদান দেবে বা কোন কোন টিম একটু বেটার হতে পারে সেই বিষয়তে কয়েকটা আগে থেকে একটা পরিকল্পনা করে রাখলে স্যার খুবই ভালো হয় স্যার স্যার শুনছিলাম স্যার কুড়ি কুড়ি ওভারের ম্যাচ আছে আর ওইখানে দুর্গাপুরের যে টিমটা আছে ওটা খুব নাকি ভালো পারফর্মেন্স করছে তো কুড়ি ওভারের ম্যাচে স্যার আমাদেরকে বলারটা কি বেশি রাখা উচিৎ না অলরাউন্ডার বেশি খেলাবো তো সেটা যদি একটু বলে দেন তো তো স্যার আমি ভাবছিলাম ওটা হ্যাঁ বলুন বলুন

আচ্ছা স্যার আজকে তো আমরা প্র্যাকটিসে গেছিলাম আমরা দেখলাম স্যার আমাদের পাঁচটা বলার খুব ভালো খেলছে তো পাঁচটা বলারকে চয়েস করবো আর স্যার পাঁচ আর স্যার চারটে ব্যাটসম্যান নেবো আর দুটো অলরাউন্ডার নিয়ে যাবো তো স্যার আশা করছি তাহলে আমাদের টিমটা ভালোও থাকবে আর কুড়ি ওভার যেহেতু ম্যাচ বললেন আর সব নক আউট ম্যাচ তাই স্যার সবাইকে খুব ভালোমতো আর সাবধানতার মতো খেলতে হবে তো স্যার আমার টিমটা মোটামোটি রেডি আছে আমি আপনাকে পরবর্তীকাল দিনে আমি আপনাকে ভালো মতো আরও দেখিয়ে দেবো টিমটা টিম ম্যানেজমেন্টটা আপনি স্যার করে দেবেন আচ্ছা ঠিক আছে স্যার ঠিক আছে স্যার থ্যাঙ্ক ইউ স্যার থ্যাঙ্ক ইউ স্যার রাখছি হ্যাঁ থ্যাঙ্ক ইউ স্যার ধন্যবাদ